দশদিন আগে রিলায়েন্স ডিজিটাল থেকে একটি এইচপির ল্যাপটপ কিনি ল্যাপটপটি কেনার পর ল্যাপটপটি খুব গরম হচ্ছে এবং চার্জ দিলে স্ক্রিনের মধ্যে কালো দাগ আসছে যেটা আমার একদম ভালো লাগে নি তাই আমি সবাইকে এই ল্যাপটপ নিতে বারণ করবো